কাছাকাছিতে পূর্ব বর্ধমান জেলায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে যেটা জেলার লাইব্রেরি বলা হয় সেই জেলার লাইব্রেরিতে প্রতিনিয়তই বাইরে থেকে যে সমস্ত লোকেরা আসে তারা যদি চায় তো সেখান থেকে একটা সংবাদপত্র পড়তে পারে এমনকি সেখানে নানা ধরনের বইও রয়েছে ওটা সাপ্তাহিক হিসেবে বই দেওয়া হয় অর্থাৎ হয়তো দিনে সে এক দিন সে বই নিয়ে গেল সাইন করে নিয়ে গিয়ে তার পরে তিন দিন সে নিজের কাছে বইটা রেখে মানে পড়তে পারে তার পরে তাকে এসে একটা নির্দিষ্ট সময়ে এসে একটা তারিখ লিখে চলে যেতে হবে যেখানে ও বইটা পড়ে আবার জমা দিয়ে যাবে এই জেলা লাইব্রেরিতেই সাধারণত বই থেকে শুরু করে নানা ধরনের এবং সংবাদ থাকে যেগুলো কিনা সাধারণ মানুষেরা পড়তে পারে